হ্যাঁ হ্যালো

হ্যাঁ হ্যাঁ আচ্ছা না না আমার আমার আটাশ তারিখে ব্যস্ত আছি ওই দিন হবে না সেদিনে তো আমার অনেক না না ওই ওই অনেক জন ওই ডেটে ইয়ে করা হয়ে গিয়েছে আর কি ওই দিন হবে না আচ্ছা না না অ্যা উনিশ কুড়ি তারিখের মধ্যে ডেট করো ওই দিন হবে আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা কথা বলে দেখছি যদি হয়ে যায় তাহলে তোমাকে জানাব হ্যাঁ ঠিক আছে এখানে তো অনেকেই তো তুলেছে কোয়ালিটি খুব ভালো আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ সে হবে একবার তুলে দেখো না দেখো হ্যাঁ একবার করে দেখো তাহলে বুঝতে পারবে হ্যাঁ হুম হুম না অতও করা হয়নি আজ অনেক দিন হলো তো বছরেই এরকম আট দশ জন করে করে করা হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হবে হ্যাঁ ঠিক আছে